বই ছাড়াও আমি অনেক পত্রিকা পড়ি বা সংবাদপত্রও পড়ে থাকি আমার সংবাদপত্র মানে খবরের কাগজ পড়তে খুব ভালো লাগে আমাদের বাড়িতে প্রত্যেক দিন সকাল ছটার সময় খবরের কাগজ বাড়িতে পৌঁছে দিয়ে যায় একজন তো আমি সেইটা প্রত্যেক দিন চা খেতে খেতে সংবাদপত্রটা পড়ি আর বিভিন্ন দেশের খবর জানতে পারি তো সংবাদপত্রটা পড়তে আমার খুবই ভালো লাগে এটাই আমার বলা যে প্রতিটা মানুষেরই সংবাদপত্র অন্তত সারা দিনে একবার করেও পড়া উচিত তবে কোথায় কী হচ্ছে না হচ্ছে মানে দেশে কখন কী যুদ্ধ হচ্চে বা কোন দেশের কী অর্থনৈতিক কী অবস্থা বা রাজনৈতিক অবস্থা সব কিছুই আমরা জানতে পারবো